আমি ইন্ডিয়ান আইডলের মতো প মিউজিক রিয়েলিটি প্রত্যেক দিন দেখি বা প্রত্যেক সময়ই দেখি আমি প্রত্যেকটা তার ওই গান খুবই ভালো লাগে বা পছন্দের বা খুবই ভালো লাগে আমার প্রিয় অংশকারী হলো পবনদীপ পবনদীপের গান আমি খুবই শুনতে ভালোবাসি আমার খুবই ভালো লাগে তার প্রত্যেকটা গান বা ফিল্মস আমার খুবই পছন্দের তার প্রত্যেকটা শো আমি প্রত্যেকটা দিনই দেখি বা তার প্রত্যেকটা গান প্রত্যেকটা শো আমি প্রত্যেক দিন দেখার চেষ্টাও করি পবনদীপ আমার খুব একজন ভালো গায়ক আমি মনে করি আম তাই অবশ্যই এবং তারা আমাকে আরো ভালো করতে অবদান রাখে এবং আমি তাদের গান খুবই পছন্দ করি বা তাদেরকে আমিও আমি এমনিতেও তাদেরকে খুব পছন্দ করি একটা গানের আর্টিস্ট বা বা তার গান যে শোগুলো সেগুলো খুব পছন্দের প্রত্যেকটা শো আমরা প্রত্যেকটা ভিডিও শো দেখি